সাপের কামড় বা পোকামাকড়ের কামড় খুবই আমাদের জন্য ক্ষতিকারক এরা মানুষের প্রাণও নিতে পারে বিষাক্ত বিষাক্ত সাপের কামড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে অনেক সচেতন অবলম্বন করতে হবে সেগুলি হল আমাদের যেখানে সেখানে যাওয়া চলবে না ঝোপ ঝাড় এড়িয়ে থাকতে হবে বা কোনো কারণবশত যেতে হলেও সেখানে নিজেদের সুরক্ষা জাতীয় হাতে হাত মোজা পায়ে পা মোজা সমস্ত কিছু পরে যেতে হবে এবং পোকা মাকড়ের হাত থেকেও বাঁচতে গেলে নানা ধরনের এখন গায়ে স্প্রে বেরিয়েছে সেই ওষুধ ব্যবহার করে তারপর ঝোপ ঝাড়ের কাছে যাওয়া উচিত এতে অনেকটা সুরক্ষা পাওয়া যায় আর স নিজেকে সতর্ক রাখতে হবে যাতে না কোনো পোকামাকড় এলে বা সাপ যদি কোনো কিছু বুসতে পারা যায় তখন সাবধান হয়ে যেতে হবে যাতে না কামড়াতে পারে